আমি মাছ ধরতে খুব একটা পছন্দ করি না তো মাছ ধরার সম্পর্কে আমি কিছু বলতে পারবো না তো আমি জল দূষণ সম্পর্কে আমি বলতে পারি আমরা প্রায় এখন চারিদিকে পড়াশুনোও করছি জল দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ নিয়ে মানে দূষিত সমস্ত কিছু নিয়ে পড়াশুনা করছি তো জল দূষণ একটা বড়ো প্রকারের একটা ব্যাপার যেখানে জল অবশ্যই দূষণ হচ্ছে জল প্রচুর রকমভাবে জল নষ্ট হচ্ছে সব থেকে বড়ো কথা এটাই যে সব জল প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে আর জল দূষণের প্রধান কারণ হচ্ছে সমস্ত কাজ জলের উপর নির্ভর করে তো সেই জন্য জল দূষণ বেশি হচ্ছে মাছের জন্য বিশেষ করে কারণ খারাপ হচ্ছে এই জন্য মাছের যে খাবার তৈরি হয় এখন সেটা প্রচুর কৃত্রিম উপায়ে প্রচুর রাসায়নিক জিনিস দিয়ে খাবার তৈরি হয় তো সেই জন্য মাছেদেরকে যখনকে দেওয়া হয় পুকুরে বা কোনো নদীতে তো তখন সেটা হচ্ছে তাদের উপর খারাপই প্রভাব ফেলে তো আমরা ভাবি সেটা ভালো প্রভাব ফেলছে মাছের উপরে কিন্তু ওটা একচুয়ালি খারাপই প্রভাব ফেলে তো সেই দিক থেকে মাছের অনেক রকম ক্ষতি হয় এছাড়াও যে জল দূষণগুলি হয় সেইগুলো হচ্ছে খাল খালে হচ্ছে যেহেতু ওটা আমাদের কৃষকদের জন্য খুব উপকারী তো কৃষকরা এখন রাসায়নিক সার ব্যবহারের জন্য সেই সার যখন খালে এসে মিলছে খালের জল তো এমনিই দূষিত হচ্ছে তো এইভাবে দূষণগুলো ছড়াচ্ছে